হ্যালো স্যার স্যার আমি সায়নী রায় বলছি ক্লাস টুয়েলভ সেকশন সি থেকে স্যার আমি বলছিলাম যে আমি না বেশ কিছুদিন স্কুল যেতে পারিনি তো আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ইতিহাসের ওপর তো আপনি একটু বিষয়টা আমাকে বলে দেবেন ইতিহাসের ওই পলাশির যুদ্ধ সম্পর্কে ছিল হ্যাঁ তো ওটার মধ্যে আমি আর কী কী মানে যুক্ত করতে পারি কী কী সম্পর্কে লিখব ওটা আপনি একটু আমাকে বিস্তারে বলে দিন তো

আচ্ছা আচ্ছা মানে ওই সিরাজদ্দৌল্লার যে মানে যুদ্ধটা হয়েছিল পলাশির যুদ্ধটা ওটার কারণ তারপর ফলাফল বিস্তৃতি ওই সম্পর্কেই তো লিখতে হবে না আচ্ছা তো আপনি একটু বিষয়টা আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন তাহলে আমি লিখতে পারব কারণ আমি তো বাইরে এসেছি কারণ আমার বাবার শরীর প্রচুর অসুস্থ তো আমি অত জলদি স্কুলও এখন যেতে পারব না তা আপনি একটু আমাকে বলে দিন

আচ্ছা আচ্ছা

আচ্ছা

মীরজাফর হুম মানে মীরজাফরের আমাকে তুলে ধরতে হবে তো আচ্ছা আরও অন্য কোনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে চক্রান্তর বিষয়টা পুরোটাই হ্যাঁ ওটিতে ওটাতে তো ঘসেটি বেগমের প্রচুর রাগও হয়েছিল ওই বিষয়টাও তুলে ধরতে হবে তো

একটি ঘরের মধ্যে বদ্ধ করে রেখেছিল হ্যাঁ আচ্ছা আর কটা মানে পাতার মধ্যে লিখতে হবে আমাদেরকে আট দশটা পাতা তো মানে বিস্তারে একটুখানি লিখে নিয়ে দিয়ে দিলেই তো হবে তো আচ্ছা আর শেষ দিন কবে হচ্ছে মানে এটা জমা দেওয়ার তারিখে কিন্তু আমি তো অত জলদি ফিরতে পারব না আমি তো বাইরে আছি কারণ এখনও কারণ বাবার শরীর এখনও ঠিক হয়নিকো মানে একদম তো আমার যেতেও একটু টাইম লাগবে তো আপনি কি আমি পরে যদি ওটা জমা দিই আপনাকে তো হবে আচ্ছা তাহলে আমার যখন ওটা করা হয়ে যাবে আমি আপনাকে একবার জানিয়ে দেবো এবং আপনার কাছে গিয়ে নিয়ে জমা দিয়ে দেবো ঠিক আছে স্যার আর যদি কোনো অসুবিধা হয় তো আমি আপনাকে জানাচ্ছি তারপর ঠিক আছে